ছোটবেলা থেকেই আমার না গান শেখার খুব ইচ্ছা ছিল কিন্তু

এই দেখেই চালিয়ে দিতাম কোনো অনুষ্ঠানে গান করছে এ করছে আর টি ভি দেখে মোবাইলে গান চালিয়ে গান করার চেষ্টা করতাম গান শিখতাম আস্তে আস্তে কো মানে গানগুলো শিখতাম টোন বুঝতাম গানটা মুখস্থ করতাম করে নিজের মতন করে কম্পোজ করতাম আর গুরুর কাছ থেকে যদি শিখতাম তাহলে জানি ভালো হতো কিন্তু আর্থিক কারণের জন্য গুরুর কাছ থেকে শিখতে পারিনি কোনো ভালো গানের টিচার বা কোনো মানে ভালো গান জানে শেখাচ্ছে কোনো ইনস্টিটিউটে শিখতে পারিনি কিন্তু নিজের মতন করে যতটুকু চেষ্টা করেছি টি ভি ফোন এইসব দেখেই শেখার চেষ্টা করেছি হয়তো কোথাও দূরে কোনো একটা গানের অনুষ্ঠান হচ্ছে কোনো কলেজে সোশ্যাল হচ্ছে বড় গায়ক এসেছে সেই সব অনুষ্ঠানে বন্ধুদেরকে বলতাম চ যাব গিয়ে তাদের গান শুনতাম সেই গান শুনে এসে সেই বাড়িতে এসে সেই গান করার আমি চেষ্টা করতাম নিজের লেখা অনেকগুলো গান নিজের লেখা অনেক গানও আমি বানিয়েছি কয়েকটা গান আছে এরকম টুকটাক অতটাও মানে শিখতে না শিখতে পারিনি কিন্তু তাও চেষ্টা করেছি নিজে কিছু গান করার গান বানানোর হয়তো কোথাও বসে আছি গান করছি কোথাও ঘুরতে যাচ্ছি গান করার ইচ্ছে হলো এরকম করে করে স্কুলে বন্ধুদের সঙ্গে আছি সেখানে বসে গান করছি এরকম করে করে গান করার করতে করতে করতে করতে এখন মোটামুটি ভালোই গান করতে পারি পাড়ার অনুষ্ঠান হলে এখন আমি গান করি স্কুলের কোনো অনুষ্ঠান হলে এখন আমি গান করি এই যা কোনো কারো কাছে শিখিনি অবশ্য শেখার অনেক আগ্রহ ছিল শিখতে পারিনি না শিখে যেতটুকুনি যতটুকুনি আমি করতে পারি ততটুকুনিই আমি করি